আমি কীভাবে ছোট পশুদের যত্ন নিই আমার এই শহরের বাড়িতে তো সেরকম পশু বলতে নিজস্ব পোষা সেরকম কোনও পশু নেই যা আছে আমাদের গ্রামের বাড়িতেই যা রয়েছে প্রজননের সময় কখন এবং কীভাবে ভালো জাত পেতে পশুদের যত্ন নিতে হয় প্রজননের সময় একটা গর্ভবতী মায়েদের যেভাবে যত্ন নেওয়া উচিত একটা মানুষের যেভাবে যত্ন নেওয়া উচিত গর্ভবতী অব অবস্থায় আমি মনে করি ঠিক সেই রকমই ততটাই যত্ন নেওয়া উচিত একটা গর্ভবতী পশুর ক্ষেত্রেও সেটা যে কোনও পশু হতে পারে আমরা যত ভালো পরিপুষ্ট খাবার মাকে দিতে পারবো তত ভালো পরিপুষ্ট সন্তানও পৃথিবীতে আসবে সেটা মানুষেরও হতে পারে যেমন সেরকম পশুরও হবে ঠিক যেমন পশুটাকে আম আমরা যেরকম মায়েদের যেরকম যত্ন করে থাকি ঠিক টাইম মতন খাওয়া ঠিক সময় মতো খাওয়ার দেওয়া ঠিক সময় মতো ঘুমানো বিশ্রাম হুম যাতে সে একটা ভালোভাবে পরিপুষ্ট সন্তানের জন্ম দিতে পারে ঠিক সেইভাবেই পশুদেরও সেইভাবেই যত্ন করা হয় এবং আমাদের গ্রামের বাড়িতে যে পশু রয়েছে তার মধ্যে আমাদের গ্রামের বাড়িতে অবশ্যই গরু রয়েছে এবার সেই গরুর যে যখন গর্ভবতী হয় তখন দেখে এসেছি আমাদের কাকিমা জেঠিমারা তারা এমনিতেই ভীষণ এমনিতেই তারা পোষা পোষা জন্তুদের গরুগুলোর ভীষণ যত্ন করে তো সময় মতন গরমকালে যখন অতিরিক্ত গরম হয়ে যায় শরীর তখন স্নান করানো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার ঘর টরগুলো পরিষ্কার করে রাখা যাতে সেখান থেকে কোনো দুর্গন্ধ বা কিছু না আসে বা বা পশুর গায়ে যাতে কোনও পোকামাকড় যাতে না হয় অনেক সময় হয় না গ্রামের পশুদের গায়ে ছোট ছোট পোকা হয় কিন্তু সেগুলোও যাতে না হয় সেই সব দিকে খেয়াল রাখা তাকে ভালোভাবে স্নান করিয়ে তার তাকে টাটকা খাবার টাটকা ঘাস বিকেলবেলা কেটে নিয়ে আসে নিয়ে এসে তাদেরকে দেওয়া সেই ঘাসগুলো খেয়ে যাতে যাতে তারা সুস্থ সবল থাকে তাদের যাতে কোনও খারাপ কিছু না খেয়ে যাতে তাদের খারাপ শরীরে অস্বস্তি যাতে না হয় এরকমও হতে পারে আবার অনেক সময় যেমন শীতের সময় যদি ভীষণ ঠাণ্ডা পড়ে যায় তখন তাদের যাতে গাটা গরম থাকে কীভাবে তাকে ঢেকেঢুকে সব বেশ বস্তা টস্তা দিয়ে সুন্দর করে একটা জামা মতন তৈরি করে তাকে ঘিরে যেভাবে একটা মা শীতকালে যেভাবে নিজের পরিচর্যা করতে পারবে যেভাবে তাকে আগলে রাখলে যাতে তার বাচ্চাটা সুস্থ সবল হবে ঠিক সেই রকমই সেই পশুটার ক্ষেত্রেও সেরকমই করা হয় যাতে পশুটা সুস্থ সবল একটা শিশু জন্ম দিতে পারে এবং পশু সে আমাদের যে গ্রামের বাড়িতে যে গরুটা রয়েছে সেই গরুটা হওয়ার পরেও আমরা গিয়ে দেখেছি সেই গরুটার যেমন যত্ন নেওয়া হয়েছে সেরকম তার যে বাছুরটি হয়েছে সেটিও খুবই সুন্দর অপূর্ব এবং পুষ্টিযুক্ত বাচ্চা যেটা হয় সেরকমই হয়েছে এবং সেই বাচ্চাটা সুস্থ সবল হওয়ার পরে পরেও মায়ের অনেক দেখাশোনা করতে হয় এবং তারপরেও মাকে সেই সুস্থ ভালো সুস্থ খাবার ভালো ভালো খাবার দেওয়া হয় যাতে সে মাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তার যাতে সেই দুধও হয় এমনকি আমরা সেই দুধও খেয়ে দেখেছি সেই যে বাছুর হওয়ার পরে যে গরুর যে দুধটা সেটা সেরকম দুধের স্বাদ মনে হয় আমাদের এই শহরে কোথাও আমি পাইনি সেই যে গাঢ় ঘন দুধ সেই দুধের মাখনও খুবই সুন্দর হয় এবং তার যে ঘি বানানো হয়েছিল আমাদের বাড়ি থেকে সেই ঘিও আমার শহরের বাড়িতে পাঠানো হয়েছে সেই ঘিয়ের স্বাদও অপূর্ব এবং তার গন্ধ খুব সুন্দর যা আমাদের এখানকার এই ভেজাল মেশানো দোকানের ঘিয়ে হয়তো হয় না সেই সেই গন্ধটা পাওয়া যায় না সেই জন্য সেই আমার মতে বলে প্রজননের সময় যেভাবে একটা মানুষের যেভাবে যত্ন নেওয়া উচিত ঠিক ততটাই যত্ন একটা পশুরও নেওয়া উচিত তবেই তার শিশুটাও সুন্দর সুস্বাস্থ্য হবে আমার কি ধরনের পশুর জাত আছে আমি নিজে থেকে তো কোনোরকম পশু পুষি না সেই জন্য আমার কাছে কোনও পশুর কোনও কোনও কোনও জাতের পশু বা কিছু সেরকম কিছু নেই যদি আমি কোনোদিনও পুষি তাহলে হয়তো কুকুরের কোনও ভালো জাতের কুকুরই পুষবো চেষ্টা করবো যাতে সেটা খুব খুবই ভালো হয় এবং তার ভ্যাক্সিনেশন দিয়ে যেভাবে তাকে সুস্থ সবল করে রাখা যায় যাতে আমার বাড়ির মানুষের আর কারুর কোনও অসুবিধা না হয়ে থাকে এইভাবে এছাড়া আর কোনও কিছু আমার কোনও আলাদা করে কোনও কিছু বলার নেই